হ্যালো হ্যাঁ ডাক্তারবাবু আমি সেই আপনার কাছে গত সপ্তাহে দেখিয়ে এলাম না মাথা ব্যথা জ্বর পেটে যন্ত্রণা হচ্ছিল প্রচণ্ড আপনি তো কয়েকটা রিপোর্ট করতে দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ রিপোর্টগুলো করিয়েছি কিন্তু আমি সামনাসামনি প্যাথোলজিক্যালে যেখানে রিপোর্টগুলো করিয়েছিলাম হ্যাঁ ওনারা দেখে বলছে কোনো প্রবলেম নেই যা আছে একটু পেটে ইনফেকশান থেকে হয়তো আপনার পেটের যন্ত্রণাটা হচ্ছে কিন্তু তবুও আমি আপনাকে একবার দেখাতে চাই

হ্যাঁ আর ওষুধও তেমন আপনি তখন তো দেননি হ্যাঁ এবার ঘুমও নেই ঠিক ঠিক খিদেটাও কম আছে একটু মাঝে মাঝে বমি বমি ভাব আছে ওই জন্যই আমি বলছি আপনাকে একবারটি আমি দেখিয়ে নেব না আগের থেকে বেটার আছি হ্যাঁ আগের থেকে বেটার আছি আগের থেকে কোনো প্রবলেম নেই না না না না আগের থেকে বেটার আছি কারণ আরও বেটার আছি যখন রিপোর্টগুলো ধরেছে যে কিছু নেই তা সেটা শুনেই আমি আরও বেটার তা ওই জন্যে বলছি আর কি আপনার সাথে একটু মানে দেখা দেখাব যাতে আমার মনের জোরটা আরও পাই

আচ্ছা ফোনেই তো নাম লেখানো যায় হ্যাঁ হ্যাঁ সে তো একটু আচ্ছা ঠিক আছে আমি তো বোধহয় প্রেসক্রিপশানে নম্বরটা আছে দিয়ে আমি একটু ফোন করে নেব জাস্ট হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে আমি কালকেই যাচ্ছি হ্যাঁ আমি কালকেই যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কালকে হলে আমার ওষুধের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে ওই জন্যেই হচ্ছে কাল যাব না পরশু যাব আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমারও তো নানা রকম প্রবলেমটা খুলে একটু আপনার সাথে আলোচনা করলেও মনটা ফ্রি হবে বলে না ডাক্তারের কাছে গেলেই রোগ ভালো হয়ে যায় সেই ব্যাপারটাও একটু আছে তো তাহলে ওই জন্যই ভাবছি একটু আপনার সাথে যে সাক্ষাতে একটু দেখা করব আর একটু সব ব্যাপারগুলো আলোচনাও করে নেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ রাখি